স্মার্টফোনের মধ্যে অনেক কিছুই অ্যাপ আছে যার মধ্যে মিশো অ্যাপ ফ্লিফকার্ট অ্যাপ জুম্যাটো আছে সুসুগি আছে তারপর এরম ধরনের ইউপি গুগুল পে অনেক কিছু ব্যাঙ্কিং অ্যাপও আছে এইগুলো আমাদের অনেক কিছুই সুবিধে হয় এবার ঘরে বসে আমি খাবার অর্ডার করতে পারি ঘরে বসে আমি জিনিসপত্রও পেয়ে যাচ্ছি আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে গেলাম রান্না করতে পারলাম না যা হোক একটুখানি অ্যাপের মাধ্যমে আমি খাবার অর্ডার করে দিলে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে খাবার চলে আসে আমি অনেকটা দূরেই আছি আমাকে কারোর টাকা টাকার প্রয়োজনটা আমি বন্ধু বান্ধবদের কাছে সেই টাকাগুলো ব্যাঙ্কের মাধ্যমে গুগুল পের মাধ্যমে টাকাগুলো পেতে পারি এইগুলোই ফোনের সুবিধা আর সু আর অসুবিধা সেরম কিছু নেই সুবিধাটাই বেশি আছে ঘরে বসে আমি গুগল পেতে সার্চ করে অনেক কিছু জানতে পারি পড়াশোনার দেশ বিদেশের খবর পড়াশোনার অনেক কিছু বই গল্প কার্টুন বাচ্চাদেরকে মন ভোলানোর জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য কিছু কার্টুন চালিয়ে দিলে বাচ্চারা সেইগুলো দেখল সেই সময় সেই সুযোগে ওদের খাওয়ানোও গেল এইসব সুযোগ সুবিধাগুলো ফোনের মধ্যে প্রায় দেখা ব্যবহার হয় কিন্তু স অসুবিধা বলতে গেলে এই যে আজকাল বিভিন্ন ধরনের ফোন আসছে মেসেজ আসছে যার মাধ্যমে আধার কার্ডের নাম্বার চাইছে প্যান কার্ডের নাম্বার চাইছে সেই নাম্বারগুলো দিলে আমার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার ভয় থাকে এই একটা বিশেষ ধরনের অসুবিধা আর বাচ্চাদের হাতে ফোন দিলে তারা সারাক্ষণ এই ফোন নিয়ে খেলা করে দেখে এই একটু চোখের ক্ষতি হয়ে যায় এটাই হচ্ছে ফোনের অসুবিধা না হলে আদার্স ফোনের কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না স্মার্ট ফোনগুলোর সুবিধা অনেকই ভালো ঘরে বসে অনলাইনে পড়াশুনো ছেলে মেয়েরা করতে পারে এই সুবিধাগুলোই পেতে পারি অসুবিধা তেমন কিছু নেই